হ্যাঁ শীতলা মাসি হ্যালো হ্যাঁ বলছি যে আমার বাড়িতে না একটু প্রোগ্রাম আছে ভালো তো বড় উৎসব তো আমার না অনেক মাছ লাগবে ঠিক আছে

আপনি কি আমার ভালো ভালো মাছ দিতে পারবেন মাছ মাছ মানে ওই টোরা মাছ হয় না টোরা দেশি টেশি মাছ লাগবে কারণ মানে অনেক দূর থেকে তো রো আসছে তো ওরা বলছে আমরা দেশি মাছ খাব গ্রামে আসছে শহরে থাকে দেশি মাছ খাওয়ার ইচ্ছা করেছে তো দেশি মাছের মধ্যে টোরা মাছ আর ওই আর বড় বড় যে মাছগুলো আপনি নিয়ে আসেন না সবথেকে দেশি মাছ তো টোরা মাছ নিয়ে আসবেন আর তার থেকে বেশি নিয়ে আসবেন বড় সবথেকে ভালো মাছ বাজারে যেটা সবথেকে ভালো মাছ সেটাই আপনার পছন্দের মতন নিয়ে আসবেন যত টাকা হয় আমি নিয়ে নেব ওই মাছটা ঠিক আছে আর টোরা মাছ নিয়ে আসবেন হুম

রুই মাছ রুই মাছ ভালো হবে এখন তো ভালোই হ্যাঁ বড় দেখে নিয়ে আসবেন বড় দেখে

বড় দেখে হ্যাঁ বড় দেখে রুই মাছ নিয়ে আসবেন আর টোরা মাছ যদি আপনি পান তো টোরা মাছ আমার জন্য নিয়ে আসবেন আর কিলো যেরকমই হবে হবে আমি নিয়ে নেব ঠিক আছে আর ভালো মাছ নিয়ে আসবেন মানে ভালো মানে আপনার কাছে তো খুব ভালোই মাছ হয় আপনি তো ঠকান না কিন্তু মানে শক্ত শক্ত থাকবে এরকমই ঠিক আছে আর সিতে সিতেহারি মাছ আছে জানেন তো

তো সিতেহারি মাছ হ্যাঁ মোটা মোটা দেখে বড় বড় দেখে নিয়ে আসবেন

আর অনেক করে নিয়ে আসবেন মানে কই মাছটা নিয়ে আসবেন কই মাছটা ঠিক আছে

মানে দুপুরের দিকে না আপনি না সকালের দিকে আসবেন মানে সকালে কটা পাঁচটা ছটার দিকে না তো ওখানে কাঁটাই যাবেন তো না আপনি সাতটা মানে সাড়ে ছটা সাতটার মধ্যেই আমার বাড়িতে মানে পৌঁছে যাওয়া চাই ঠিক আছে হ্যাঁ ওই টাইমের মধ্যে আমার পৌঁছে দেবেন ব্যস তাহলে হয়ে যাবে আর ওই দিনকে আমার খেয়েও যাবেন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওই দিনকে আমার বাড়িতে খেয়েই যাবেন আপনি ঠিক আছে ঠিক আছে মাসি রাখো আচ্ছা রাখছি